হ্যাঁ হ্যালো বলুন কী সাহায্য করতে পারি হ্যাঁ হ্যাঁ আমাদের রাজস্থানী রেস্টুরেন্ট আছে বলুন আপনাদের কী সাহায্য করতে পারি হ্যাঁ বলুন হ্যাঁ দুপুরের আপনি ভেজ থালি পাবেন আমাদের এখানে আড়াইশো টাকার থেকে শুরু আড়াইশো টাকারটা নর্মাল পাঁচশো টাকায় স্পেশাল আছে আপনার কী লাগবে বলুন হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এবারে আপনি কেমন কী বাজটের মধ্যে রাখছেন বলুন কেমন কী নেবেন কোন থালি নেবেন আগে বলুন দেখুন পাঁচশো টাকা রাজস্থানের মতো জায়গায় আপনি ঘরোয়া খাবার খুঁজছেন তাহলে তো পাঁচশো টাকাটা মিনিমাম ঠিকঠাকই আছে বলে আমার মনে হয় না না আমাদের দিকটাও তো দেখতে হবে আপনি খাবার যেহেতু খুঁজছেন আচ্ছা আচ্ছা আপনি আমাদের তাড়াতাড়ি জানাবেন হ্যাঁ